আমার পশুর সঙ্গে আমাদের বাড়িতে একটা গাভী আছে তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক আমি তার নাম ভালোবেসে রেখেছি লালি আমি লালিকে সকাল সন্ধ্যা সারা দিন খুব যত্ন করি সকালবেলায় তার গোয়ালা পরিষ্কার করি এবং তার তাকে খাবার খড় খোল ঘাস এসব খেতে দিই সে আমাদেকে দুধ দেয়

দুপুরবেলায় স্নান করিয়ে দিই খুব গরম হলে সন বৈকাল বেলায় তাকে মাঠে চরাতে নিয়ে যাই তারপরে সন্ধ্যা হলে তাকে আমরা মশারি ফ্যান এসব দিয়ে তারপরে যত্নভাবে খেতে দিয়ে গাভী কথা বলতে না জানলেও সে আমাদেরকে সে আমাদের আমার গলা আওয়াজ পেলে সে মানুষের মতোই আচার আচরণ করে তাকে আমরা খুব ভালোবাসি তার যত্ন করি তার নামও রেখেছি আমরা লালি সে খুব ভালো